যেই গাছগুলির মূল সাধারণত মাটির খুব বেশি নিচে যেতে পারে না বা খুব কম নিচে যায় সেই গাছগুলি সাধারণত বেঁচে থাকার একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় কঠোর গ্রীষ্মে এদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর জল না দিলে এগুলি সাধারণত বেঁচে থাকতে খুবই অসুবিধা হয় এবং অপরদিকে যেই সমস্ত গাছের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করেন বা বৃহৎ আকারের সেই সমস্ত গাছগুলি সাধারণত বেঁচে থাকা কঠিন হয় না সাধারণত বিরুৎ জাতীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেই গাছগুলি সাধারণত বেঁচে থাকতে খুব কঠিন হয় যেমন তুলসী গাছ আপনার ডালিয়া গাছ বা আপনার গাঁদা গাছ এই ধরনের যে সব বিরুৎ গাছ রয়েছে সেগুলি বেঁচে থাকা অনেকটাই কঠিন হয়ে যায় অপরদিকে গুল্ম প্রজাতির বা বৃক্ষ প্রজাতির যে সমস্ত গাছ রয়েছে সেগুলানের বেঁচে থাকা অনেকটাই কঠিন নয় বা সহজেই তারা বেঁচে থাকতে পারে কেননা তাদের মাটির অনেক গভীরে তাদের মূল বা শিকড় প্রবেশ করাতে পারে এইভাবে তাদের তারতম্য দেখতে পাওয়া যায় গাছের শ্রেণীবিভাগ অনুযায়ী অপরদিকে গ্রীষ্মকালে বা শীতকালে গাছের যত্ন নেওয়ার যে ব্যাপার থাকে শীতকালে সাধারণত গাছের রোগজ্বালা অনেকটাই কম হয় খুব কম পরিমাণ পরিচর্যায় নির্দিষ্ট সময় জল দিলে আর কিছু সার প্রয়োগ করলেই গাছ খুব সুন্দর গাছ চলে আসে বা গাছ হয়ে যায় কিন্তু অপরদিকে গ্রীষ্মের সময়ে অনেক বেশি তদবির করতে হয় নির্দিষ্ট সময় খুব গুরুত্ব আরোপ করে জল দিতে হয় না হলে গাছগুলি বেঁচে থাকা বা বেড়ে ওঠার খুবই সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে তো এইভাবেই গাছের তারতম্য অনুযায়ী গাছের শ্রেণীবিভাগ অনুযায়ী এবং ঋতুর শ্রেণীবিভাগ অনুযায়ী গাছ পরিচর্যা করতে হয় কেননা নির্দিষ্ট পন্থা অবলম্বন না করলে গাছগুলিকে টিকিয়ে রাখা ও বাঁচিয়ে রাখা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যায় বলে আমি মনে করি তো আমি গ্রীষ্মকালে নির্দিষ্ট সময় অন্তর অন্তর জল প্রয়োগ করে থাকি এবং গাছের রোগজ্বালার প্রতি বিশেষ নজর রাখি এবং এভাবেই আমি গাছকে পরিচর্যা করে থাকি